আমার নেওয়া সবচেয়ে দুঃসাহসীক ট্রিপ হচ্ছে দীঘার ট্রিপ এটি কয়েক কয়েক মাস আগে আমি দীঘাতে বেড়াতে গেছিলাম এবং সে সময় সমুদ্রে আমরা বোটে একটি রাইডিং করতে গেছিলাম বোটে রাইডিং করার সময় বোটের যে ড্রাইভার ছিলেন তার শর্ত ছিল যে যদি আপনারা সাঁতার জানেন তাহলে আপনারা বোটে উঠুন এবং আমরা প্রত্যেকেই মোটামুটি পাঁচ ছজন বন্ধু মিলে সেই বোটে রাইডিংয়ের জন্য রাজি হয়েছিলাম কারণ আমরা প্রত্যেকেই সাঁতার ভালোভাবে জানতাম এরপর আমরা সুইমিং কস্টিউম পরে রাইডিংয়ের যাবার জন্য প্রস্তুত হলাম বোটে চাপার পরে আমরা প্রথমত দীঘার গোটা সমুদ্রে ভ্রমণ করলাম এবং মাঝসমুদ্র বরাবর যখন আমরা পৌঁছেছিলাম সেই সময় ঢেউয়ের প্রচন্ড গতিতে বোটটি পাল্টে যায় পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সমুদ্রের মাঝ সমুদ্র বরাবর পড়ে যাই প্রথমত প্রচন্ড ভয় লাগার কারণে ডুবে যাওয়ার সম্ভবনা ছিলো এবং তা সত্ত্বেও আমরা যেহেতু সাঁতার জানতাম তাই আমরা সেই সাঁতরে সাঁতরে পাড়ের ধারে এসে উপস্থিত হয়েছিলাম উপস্থিত হওয়ার পরে জীবন কোনো রকমে বাঁচিয়ে এনেছিলাম বলে নিশ্চিন্তি একটা বোধ করেছিলাম কিন্তু এই মাঝে আমরা প্রচন্ড আনন্দ উপভোগও করেছিলাম ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে কেননা মাঝ সমুদ্রে বরাবর সেই জলের গতিবেগ এবং ঢেউয়ের মাঝামাঝি গোটা সমুদ্রের চারিদিক দেখতে ভীষণ সুন্দর লাগছিলো এরপর আমরা যখন ঢেউয়ের গোছায় একবার এদিক একবার ওদিক নাড়াচাড়া করছিলাম সেই জলের স্রোত দারুণ লাগছিলো এছাড়া নোনা জল সমুদ্রের খুবই ভালো লাগছিলো এছাড়াও আমরা প্রথমত এপার থেকে ওপার ওপার থেকে এপার সমুদ্রের তলায় উপরে নীচে ভাসমান অবস্থায় ভাসছিলাম এবং সবশেষে আমরা সেই বোটটির সাহায্য না ছাড়াই আমরা সাঁতরে সেই পাড়ে এসে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে আমাদের খুবই ভালো লাগলো এবং সেখানকার পারিপার্শ্বিক দৃশ্য এবং সেখানকার লোকজন দেখেও খুব অবাক হয়েছিলো যে আমরা কীকরে এরকম একটা দুঃসাহসিক ট্রিপ পার করে চলে এলাম এবং দিন শেষে আমরা সেখান থেকে এসে আবার হোটেলে উপস্থিত হয়েছিলাম উপস্থিত হওয়ার পরে আমরা সেই ট্রিপের নিয়ে এখনও কথা ভাবলে খুবই মনে পড়ে যেরকম আমরা বিপদের সম্মুখীন হয়েছিলাম তার সাথে সাথে আমাদের আনন্দ উপভোগও প্রচুর করেছিলাম এই দীঘার দুঃসাহসিক ট্রিপ চিরজীবন স্মরণীয় হয়ে থাকবে কারণ এটি একটি অত্যন্ত মজাদার এবং তার সঙ্গে জীবনের রিস্কের উপর জড়িয়ে রয়েছে